হ্যাঁ বলছি আমি কি হসপিটালের এখানে ফোন করেছি আচ্ছা বলছি আপনাদের আমার বাচ্চাটার একটু শরীরটা খারাপ আমি ওখানে ওখানে নিয়ে যেতে চাইছি তো আপনাদের ওখানে কি শিশু স্পেশালিস্ট রয়েছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো নিয়ে গেলে ওখানে যদি আমাদেরকে রাত্রিতে থাকতে হয় তো ওখানে থাকারও কোনো ব্যবস্থা আছে তো বাড়ির লোকদের ও আর এমনি আচ্ছা আর রাতে ডাক্তারবাবু মানে চেক আপ করা এ করা সব সময়ই ডাক্তার থাকেন তো ঠিক আছে ও তো বেশ আর এমনি আপনাদের ওখানে যে ব্যবস্থাগুলো সেখানে কীরকম কী কী সুবিধা পাওয়া যাবে সুবিধাগুলো সব মানে ভালো বাচ শিশু তো নিয়ে যাবো ওষুধ পাড়া সব কিছুই আপনাদের হসপিটালের কাছেই পাওয়া যাবে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি যেমন আমি থাকবো বাচ্চাদের কাছে আমার বাড়ির আরও লোক যাবে আমার সঙ্গে ঠিক হুম

ঠিক আছে